ভারতীয় শিক্ষা ব্যবস্থা এখন মোটামুটি ভালো না আমাদের স্কুলে দেখেছি স্কুলের মাস্টার আসার পথটা খুবই খারাপ আসতো মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও করত মাস্টাররা এই স্কুলে আসতো শিক্ষা তো তেমন শেখাতো না মাস্টাররা পরীক্ষার সময় পেছন ঘুরে দাঁড়িয়ে থাকবে ছাত্ররা পরীক্ষা দেবে এই হচ্ছে শিক্ষার ব্যবস্থা ব্যবস্থা শিক্ষাব ব্যবস্থা আরও অনেক প্রকার আছে আমাদের এখানে শিক্ষাব্যবস্থা মাস্টার ইস্কুলে পড়াচ্ছে ছেলেপুলেরা বাথরুমে বিড়ি খাচ্ছে এটা আমাদের শিক্ষাব্যবস্থা আরও শিক্ষাব্যবস্থা রয়েছে যেমন স্কুলে পড়াশুনো সবই হচ্ছে ছেলেরা মেয়েরা স্কুলের ক্লাসে একটাও নেই সব বাইরে কোথায় কী কোচ্ছে কেউ বাথরুমের পেছনে কেউ স্কুলের পেছনে কেউ দোকানে সব জায়গায় সব রকম শিক্ষাব ব্যবস্থা ব্যবস্থা আমরা করে রেখেছি এখন সরকার তো ভবে না আমরাাই সেটা করে রেখেছি শিক্ষাব্যবস্থা